হ্যাঁ আআমি একটা ড্রইং স্কুল থেকে আঁকা শিখছি সেখানে একজন স্যারের থেকে আমি আঁকা শিখছি শিখছি আর কি উনি খুব ভালো আঁকা শেখান আমি ছোট থেকেও ড্রইং শিখতাম আমার যে স্কু আমি যে স্কুলে পড়তাম সে স্কুলেও মানে আঁকা শিখেছি তাছাড়াও আরও আলাদা জায়গার এক একটা স্কুল থেকে আমি কোর্স করেছিলাম আপনি মানে আমি যদি কোনও ভালো কলেজ বা কোর্স সম্পর্কে বলি তো আমি বলবো যে এখনও পর্যন্ত মানে আমি যে শিল্পী মানে কোনও শিল্পী বা কোনও বিখ্যাত কোনও আর্টিস্টদের কাছে আমি শেখা শিখিনি কিন্তু মানে আমি একজন প্রাথমিক হিসেবেই প্রাথমিক শিক্ষকের কাছেই শিখছি তো আমার সেরকম কিছু এখন জানা নেই তো আমার একজন দেখা আমার একটা ভাই আছে সে খুব ভালো স্কেচ বানাতে পারে সে কিন্তু বরাবরই মানে তার আঁকার হাত ভালো সে এমনিতেই খুব ভালো আঁকতে পারে তো সে এখন আঁকা শিখছে হ্যাঁ সেও আঁকার মধ্যেই আছে ও আরও ভালোভাবে শিখছে তো ও যদি ক্লাস শুরু করে শেখান তো আমি তখন যোগাযোগ নাম্বার করা মানে যোগাযোগ করিয়ে দিতে পারি আপনার ক আমাদের শিল্প কর্মজীবনে আপনার কোনও লক্ষ্য বা আকাঙ্খা ড্রইংটাকে আমি হবি হিসাবে রেখেছি ড্রইংটা নিয়ে আমি কোনও রকম সেরকমভাবে কিছু দেখিনি ভাবিনি আর কি এরকমভাবে আছি আর কি চেষ্টার মধ্যে জাস্ট সময় কাটানোর মধ্যে ভালো লাগে আঁকতে তাই আঁকি আর কি এরকম আলাদাভাবে কোনও প্ল্যান ও প্ল্যানও নেই ড্রইংটা নিয়ে সেরকম কোনও প্ল্যান নেই